আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি যেহেতু নদিয়া জেলা নিমাইয়ের জন্মস্থান এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং সব বাংলা ভাষায় কথা বলে নিমাইয়ের জন্ম বৃত্তান্ত জানার জন্য এখানে অনেক ভক্তের সমাগম হয় প্রত্যেক পূর্ণিমায় যেমন দোল পূর্ণিমা রাস পূর্ণিমা দোল পূর্ণিমা রাস পূর্ণিমা গুরু পূর্ণিমা এখানে ভগবানের নাম কীর্তন হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় কার্ত্তিক মাসের প্রত্যেক সন্ধ্যায় এখানে নগর পরিক্রমা করেন ছেলে মেয়েরা ধুতি পাঞ্জাবি পরে এবং মেয়েরা শাড়ি পরে এই নগর পরিক্রমা করে এতে প্রচুর ছেলে মেয়ে যোগ দেয় সাংস্কৃতিক সংরক্ষণ করার জন্য ছেলেদের ছোটবেলা থেকে কীর্তন শেখানো হয় যাতে আমাদের মাতৃভাষা না হারিয়ে যায় এবং কীর্তন সংস্থাকে যাতে অসম্মান না করা হয় তার জন্য এখানে কীর্তন শেখানো হয় যাতে মানুষের খুব ভালো লাগে